হ্যালো এটা কি দাদা বৌদি বিরিয়ানি রেস্টুরেন্ট আমার কিছু আমার চারটে বিরিয়ানির দরকার আপনি কি তাড়াতাড়ি দিতে পারবেন আমার চারজন বন্ধু এসেছে দাম কত হুম তা মানে আপনারা ওই বয় দিয়ে তাড়াতাড়ি পাঠাতে পারবেন যদি পারেন তাহলে খুব ভালো হয় সঙ্গে কি স্যালাড বা ডিম এগুলো দিতে পারবেন কত টাকা আপনি হ্যাঁ তাহলে আমার খুব তাড়াতাড়ি দরকার আপনি তাড়াতাড়ি এটা দিলে ভালো হয় কত সময়ের মধ্যে দিতে পারবেন এক ঘণ্টা দশ মিনিটের মধ্যে দিতে পারবেন যদি পারেন তাহলে খুব উপকৃত হই আপনি সঙ্গে কি প্লেট বা স্যালাড সহ ডিম আপনি কত টাকার মধ্যে দিতে পারবেন আমার খুব আর্জেন্ট প্রয়োজন হুম তাহলে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিন আপনার এই রেস্তঁরায় আর কী কী পাওয়া যায় ঠিক আছে মানে সঙ্গে পোকোড়া বা এই ধরনের কিছু ফাস্টফুড কি পাওয়া যাবে যদি পাওয়া যায় হ্যাঁ তাহলে আপনি চারটে পকোড়া চাউমিন সঙ্গে বিরিয়ানি পাঠিয়ে দিন হুম আপনার আপনার ওই ছেলেকে বলে দেবেন যে সঙ্গে টাকাটা নিয়ে আসতে এই খাবারটা নিয়ে আসতে আর সঙ্গে আমার এখান থেকে টাকাটা নিয়ে যাবেন আমি অনলাইন পেমেন্ট করতে পারব না পারলে আমি ক্যাশেই দিয়ে দেব তার জন্য হ্যাঁ তার জন্য কি কোনো টাকা কি দিতে হবে এক্সট্রা আচ্ছা যদি পারেন খুব তাড়াতাড়ি আমাকে পাঠিয়ে দিন আমার খুব প্রয়োজন বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আর কী কী খাবার পাওয়া যাবে সেখানে প্লেট কত করে পড়বে সঙ্গে কি ডিম

থাকবে যদি থাকে তা হলে খুব ভালোই হয় আচ্ছা ঘণ্টা দুই লাগবে একটু তাড়াতাড়ি দিলে মানে ভাল হতো এক ঘণ্টা দশ মিনিট তাহলে খুবই ভালোই হয় ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলে আসুন